আমার কাছে একটি পেন রয়েছে তো এই পেনটি আমার খুব প্রিয় পেন কারণ এই পেনটা আমি কিছু দিন আগে কিনেছিলাম দোকান থেকে তো এই পেনটা খু কালারটা খুব সুন্দর নীল রঙ কিন্তু নীল রঙের হলেও যে লিখে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এবং কালারটা খুব সুন্দর এই এক পাতায় লিখলে পরের পাতায় সেটা উঠে না এবং যে লিখা হয় সেটা খুব সুন্দর লাগে দেখতে আমার এই পেনটা খুবই পছন্দের আমি এটা তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম তো দেখছি যে খুবই সুন্দর এই পেনটা আর এই পেনটা খুবই আমার প্রিয় পেন এই পেনটা আমার খুবই ভালো লাগে এই পেনটাতে লিখতেও আমার ভালো লাগে আমি এরকম আরও একটা পেন কিনতে চায় কারণ আমার কাছে এখন যে পেনটি আছে সেইটি খুব সুন্দর যেটি আমাকে খুব ভালো লাগে